আমাদের এখানে গ্রাম ওই জন্য তো মাঠ নেই তো ওই জন্য করে আমার একটা কাকাদের বাড়ি আছে ওই কাকাদের বাড়ি বড় মাঠ আছে ওখানটায় আমার কাকা গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে গরমের সময় পানির কষ্ট হয় একটু পানি টেনে টেনে নিয়ে যেতে হয় বালতি করে বালতি করে দিলে গরু পানিটা খেয়ে নেয় আর ঠান বর্ষার সময় যখন মাঠ ঘাট ভরে যায় তখন কী করে নিয়ে যাবে বলো রাস্তাটা রাস্তা ভরে টোরে যায় তো তাই জন্যে করে বাড়িতে খোল খড় এইগুলো রেখে দেয় তাতে খাওয়ায় আনাজের খোলা ওইগুলো নিয়ে খাওয়ায় খেয়ে গিয়ে খাওয়ালে তাহলে আর ওই ঘাসটা আর দিতে হয় না ঘা মাঠে আর নিয়ে যেতে হয় না যে ঘাস খাওয়াতে হয় না ওইগুলো খেয়ে ওরা আর থাকে তার তারপর ঘা ওগুলো শুকনো হয়ে রাস্তা শুকনো হয়ে গেলে তার পরে নিয়ে যায় মাঠে সবুজ মাঠে নিয়ে গিয়ে খাওয়ায় আমার একটা চাচারা আছে ওরকম চাচারা গরু চাষ করে তারা চাষ করে বিরাট বড় মাঠ আছে মাঠে নিয়ে গিয়ে সব গরু বেঁধে রাখে বেঁধে রাখার পরে গরু ঘাসগুলো খায় খেয়ে বাড়িতে নিয়ে আসে বড় গলি আছে ওর ওখানটায় বেঁধে রাখে তারা তো ঠা বর্ষার সময় আর ঘাস খেতে পারে না খড় দেয় খড় দেয় ফ্যান দেয় ওই খোল দেয় ওইগুলো খায় ওরা খেয়ে তারপর কদিন ধরে থাকে প্রতিদিন দিতে হয় ওইগুলো দিলে তার পরে ওরা খেয়ে তারপর ওরা থাকে সুস্থ মানে একটু বোধ করে না হলে তো অসুবিধা হবে না ঘাস ঘাস কোথায় পাবে মাঠ ঘাট ভরে গেলে ঘাস পাওয়ার সম্ভাবনা নেই খড় ওই জন্য করে খড় কিনে রাখে খড় খাওয়ায়